আমি বিভিন্ন রন্ধন প্রণালীর অভিজ্ঞতার কথা শেয়ার করছি কারণ আমি রান্না করতে খুব ভালোবাসি বিশেষ করে আমি মাংসটা খুব ভালোবাসি মুরগির মাংসটা বাজার থেকে কিনে আনি সেইটা রান্না করি ধুই পরিষ্কার করি প্রথমে কিনে এনে বাজার থেকে কিনে এনে সেটা ধুয়ে নিই ভালো করে তারপর তেল হলুদ নুন এগুলো মাখিয়ে সেটাকে আমি ম্যাগনেট করতে দিই যাতে ভালোভাবে মশলা তেল নুন ঢুকে যায় ভিতরে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে সেটা রান্না করি ভালো করে কষাই একে একে মশলা দিয়ে লঙ্কা চিনি পাঁচ ফোঁড়ং তেজপাতা পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে আমি আস্তে আস্তে তাকে নেড়ে চেড়ে মশলাটা তৈরি করি তারপর মুরগির মাংসটা তাতে দিয়ে দিই ভালো করে রান্না করি এই রান্নাগুলো আমার খুব ভালো লাগে আমার তো মনে হয় রান্না করাটা খুব সহজ কাজ কারণ যে কোনো রান্না যদি আমাকে করতে দেয় আমি যদি নাও জেনে থাকি তাহলে কিন্তু কেউ একবার যদি আমাকে বলে দেয় বা আমাকে দেখিয়ে দেয় আমি কিন্তু রান্নাটা করে নিই বার বার বা ভাবি না যে রান্নাটা আমার করতে ভয় লাগছে আর রান্নাটা কঠিন কাজ এটা কিন্তু আমি ভাবি না কারণ আমি মনে করি রান্নাটা খুব সহজ কাজ মেয়েরা যদি রান্না না পারে তাহলে আর কী পারবে মেয়েদের তো রান্না করতে হয় আর ছেলেরাও রান্না পারে এখন শুধুমাত্র মেয়েরা নয় তাই রান্নাটা খুব ভালো কাজ রান্নার রন্ধন প্রণালী কিন্তু খুব সহজ রন্ধন প্রণালীর অভিজ্ঞতা কিন্তু আমার আরো আছে আমি অনেক রকম তরকারিও বানাতে জানি বিশেষ করে ওই সাদা আলুর তরকারিটা যেটা হয় সেটা খুব ভালো লাগে লুচির সাথে ওই রান্নাটা আমি খুব ভালো করি ওই রান্নাটা আমার খুব সহজই মনে হয় কঠিন মনে হয় না রান্না যদি মন দিয়ে করা যায় তাহলে কিন্তু রান্না খুব সহজ আর যদি মন না থাকে রান্নাতে তাহলে কিন্তু খুব কঠিন